আমি শহর বা নগরের কাছাকাছি কোনো ভ্রমণ করতে গিয়ে কোনো নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগে পড়িনি তবে উদ্বেগে পড়তে হয়েছে এরকমও কিছু হয়নি আমি রাজনৈতিক দিকটা একটু চিন্তাভাবনা করি বেশি সেই দিকে থাকি তখন আমার কিছুটা সময় হয়েছে তখন আমার নিরাপত্তা দরকার হয়েছে আর তা তাছাড়া আমি আমার নিরাপত্তা রক্ষক নিজেই যতক্ষণ আমি নিজের নিরাপত্তা নিজে বজায় রাখতে পারি আমি কারো সাহায্য চাই না তবে সেরম কিছু আমার এখনও হয়নি যে কোথাও ঘুরতে গিয়ে কোথাও ভ্রমণ করতে গিয়ে কোনো নিরাপত্তা উদ্বেগের সম্মুখীন হতে হয়েছে